আমি গাংচা থেকে এসেছি আমার বাপের বাড়িতে জামাইষষ্ঠীতে সেখানে এসে আমার বান্ধবী আমাকে বলছে একটা এখানে অনুষ্ঠান আছে তুই আসবি আমি সেখান থেকে বাসে করে দশটার সময় এইখানে এসেছি